পেশা হিসাবে মাছ ধরা সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হল যে মাছটা ধরা কারণ মাছ ধরা একটা মানে একটা আনন্দ ফুর্তির জিনিস কারণ মানে মাছ ধরে মানে একটা মাছ ধরতে গিয়ে সেখানে মানে মানে ধরুন যে একটা মাছ ধরতে গেলাম সেখানে প্রথম টোপে মাছ উঠল না বা জাল দিয়েও যদি মাছ ধরতে যাই প্রথমে মাছ উঠল না দ্বিতীয়বারে যদি মাছটা পাওয়া যায় সেখানে একটা আলাদা আনন্দ বা একটা আনন্দ ফুর্তির মজা পাওয়া যায় আর তুলনামূলকভাবে এ সাধারণ পেশার থেকে তো এটা প্রচুরই আলাদা কারণ অন্যান্য যে সব পেশাগুলি আছে সেগুলোতে সেগুলাতে সেগুলার তুলনায় এটার মজা এবং আনন্দ অনেকটাই পার্থক্য আছে কারণ মাছ হচ্ছে সাধারণত সাধারণত নয় বেশিরভাগই মানে জলে ছাড়া কোথাও চাষ হয় না মাছ হচ্ছে এমন একটা পেশা তো সেই পুকুরকে ভালো করে পরিষ্কার করতে হবে জল যদি নোংরা থাকে সেই জলকে মানে পরিষ্কার করতে হবে তার জন্য চুন দিতে হবে এছাড়া মানে পুকুর পাড়ের আশেপাশে যদি কোনো আবর্জনা বা আগাছা থাকে সেগুলোকে ফেলতে হবে তাছাড়া প্লাস্টিক পলিথিন এইসব মানে জল দূষণকারী মুক্ত মানে জল দূষণকারী পদার্থ থাকলে সেগুলোকে ফেলতে হবে তারপর সেই জলেতে মানে মাছের ডিম বা মাছের চারা ছাড়তে হবে এবং সেই চারা যাতে মানে ভালো ভালোভাবে বড় হয় সেই জন্য সেই জলেতে বা পুকুরে মাছের খাবার ইত্যাদি বা ঔষধিকে দ্রব্য কিছু দিতে হবে তাছাড়া কিছু দিন ছাড়া ছাড়াই সেই জল মানে পরিষ্কার করতে হবে এইসব পদ্ধতি দিয়ে মানে মাছ ধরাটা বা মাছ পেশাটা খুবই আলাদা আর এই পেশায় মানে বহু মানুষই নিযুক্ত আছে এবং এই পেশা ধরে রেখেই বা এই পেশাকে মানে মাছ ধরা পেশাকে রেখে অনেক মানুষ মানে মাছ চাষ করে এবং তা সেই মাছ এ বাইরে রপ্তা রপ্তানি করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেছে বা আর তাছাড়া মাছ মানে পাশাপাশি মানুষের বিভিন্ন কাজেও লাগে বা অর্ডার স্থানীয় অর্ডারও তারা পরিষেবা দিয়ে থাকে বা নিজেদের বাড়িতে খাবার জন্যও মাছ সেখান থেকে সংগ্রহ করে বা মানে মাছ ধরে আর এইসব কারণের জন্য মাছ মাছের পেশা অন্যান্য পেশার থেকে তুলনামূলকভাবে অনেকই আলাদা এবং আরামদায়ক বা আর মজাদায়কও কারণ মাছ চাষ করার থেকে মাছ ধরে মানুষ খুব আনন্দ পায়